আমার পরিবারে একটি না অনেকগুলোই পারিবারিক রেসিপি আছে যা প্রজন্মের মধ্যে দিয়ে চলে গিয়েছে আমি আপনাদের মধ্যে একটি শেয়ার করছি একদিন হঠাৎ মা আমাকে একটি নতুন পদ রান্না করে দেয় এবং আমি সেটা দেখে বুঝতে পারি না কী রান্না করেছে খাওয়ার পর বুঝতে পারলাম তো এটা চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানিয়েছে তার পরে মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কী বানিয়েছ মা বলছে এটা আমাদের পরিবারে অনেক দিন থেকে চলে আসছে আমার ঠাকুমা এটা বানাত আমার দাদু খেতে খুব পছন্দ করত আমার দাদুর মাও এটা আমার ঠাকুমাকে শিখিয়েছিল এটা দারুণ এটা খুব সহজেই রান্না করা যায় আয় আমার ঠাকুমাকে শিখিয়েছিল আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছে এবং এটা খেতে অত্যন্ত সুন্দর আর এটা খুব সহজ পদ্ধতিতেই রান্না করা যায় আমির মার থেকে আমিও শিখিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে এটা রান্না হয় খুব ইন্টারেস্টিং ব্যাপার চিংড়ি মাছের মাথাকে মা খ মাথাগুলো ছাড়িয়ে সেটাকে পরিষ্কার করে ভেজে বেটে এবং তার সাথে কাঁচা পিঁয়াজ লঙ্কা ভেজে চো কুটে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে এটা পান্তা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এটা খেতে আমারও তো খুব ভালো লাগে এবং সেদিন প্রথম মা আমাদেরকে খাইয়েছিল এবং পরিবারের সবার খুব ভালো লেগেছিল যেহেতু এটা প্রজন্ম থেকে চলে এসেছে এটা এখনও চলে আমাদের পরিবারের মধ্যে এবং এটা গরমকালে খেতে পান্তা ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে খুব ইন্টারেস্টিং এটা